আমাদের গ্রাম অঞ্চলের ব্যবসা বলতে ছোটোখাটো ব্যবসা স্টক বিজনেস করে অনেক ব্যক্তি সফল দেখা যায় ধানের ব্যবসা পান সুপারি কলা এমনকি ছোটো ছোটো বাড়ি বাড়িতে ছোটো ছোটো মুদিখানার দোকান এসব দিয়েও অনেকেই সফল ব্যবসা হিসাবে দেখা যায় গ্রামে অঞ্চলে সবথেকে বেশি ব্যবসায় দেখা যায় বাড়ি বাড়ি ঘুরে ফেরি করে ঘুরে বেরানোর দেখা যায় যেমন কাপড়ের ব্যবসা মণিহারি স্টেশনারি কিছু সরঞ্জাম নিয়েও বাড়ির চারদিকে রাস্তার চারদিকে ঘুরে ঘুরে ব্যবসা দেখা যায়